হ্যাঁ আমার চৌষট্টি বছর বয়েস হয়ে গেছে শরীরে সে রকম ক্ষমতা নেই যে আমি বাইরে গিয়ে কাজ করতে পারি তবে ঘরে যদি কোনো কাজ পাওয়া যেতো যে রকম আমি অনেক কিছুই জানি যেমন ঘর সাজানোর কোনো জিনিসপত্র বানানো পুঁথি দিয়ে হোক বা ফেলে দেওয়া কোনো জামাকাপড় ছেঁড়া দিয়ে হোক কিংবা আসন বোনা হোক বা মেশিনে সেলাই করে কিছু যদি করতে দেওয়া হয় সেগুলো আমি করতে পারি কিংবা ঘরে যদি হাতের কাজ হয় যেমন আসন বোনা সেলাই করা কাঁথা স্টিচের কাজ করা বা বিভিন্ন একে আঁকার কাজ এগুলো আমি সাধারণত করতে পারি এগুলো যদি করতে দেওয়া হয় আমি ভালোই পারবো